মাছ ধরার বিভিন্ন ধরনের প্রণালীগুলো আছে যেমন আমার মনে হয় যেমন মাছ ধরতে গেলে জলদেবীর পূজা বা আগেকার দিনের মানুষ বলত যে মাছ ধরতে গেলে বিভিন্ন পুরনো যে সব খাল বা নদী নালা আছে সেখানে মাছ ধরতে গেলে নাকি ভৌতিক কিছু দেখা যেত বা তারা মাছ নিয়ে পালাত বা খাবার থেকে মাছ তুলে নিত এই সব যে সব ধারণা রয়েছে তার পরে যেমন বরশি বা যে সব ছিপ যেটা বলা হয় তা নাকি মাছ ধরে না তার পরে জালের জালের জাল মাছ ধরে না এই সব কাহিনি এই যুগের পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে দেখা যায় যে এ সবগুলো হ্যাঁ আধুনিক যুগে দেখা যায় যে এ সব গুণের কোনো গুরুত্ব নেই সেই গুরুত্বহীন পরিস্থিতিতে দাঁড়িয়েও একটা কথা বলতে চাই এ সব এ সব পৌরাণিক কাহিনি ভুল বা ভুলে আসে ভুল ব্যাখ্যা আসে কোনো ভৌতিক কারণের জন্যে মাছ ধরা স্থগিত রেখে দিতে হয় বা এ করতে হয় এ রকম কোনো পরিস্থিতি হয় না আসলে কেউ বলে যে মাছ নিয়ে চলে যাচ্ছে তার পরে মাছ খাচ্ছে কাঁচা মাছ খাচ্ছে এ সবগুলো একটা ধারণা মাত্র এ সব বাস্তবের এর সাথে কোনো মিল নেই বাস্তবে দেখা যায় যে খারাপ হওয়ার কারণে হয়তো মছ পড়ে যায় বা ইয়ে হয় সেই পরিস্থিতিতে এর শুধুমাত্র একটা কথ মাত্র এর বিকল্প ইনি এই আধুনিক পরিস্থিতিতে এসে বিজ্ঞানের যুগে এ সবের কোনো বিকল্প ইয়ে নেই বিকল্প যেমন এখন এ সবগুলো মানাও খুব এ জায়গা হাসি ঠাট্টার জায়গায় এসে দাঁড়িয়ে যায় যে এমন কিছু হতে পারে যে মাছ তুলে নিয়ে যায় এই যায় ওই যায় বিশেষ করে আমাদের জেনারেশনে দেখেছি এ সবগুলোর কোনো গুরুত্ব হয় না যে সবগুলো একটা মানুষকে ভয় দেখানো বা মানুষের প্রতি ভয় ঢোকানোর চেষ্টা এ সবের থেকে আমার মনঃপূত একটা কথা কী এ সবগুলো কোনোদিন কারো সাথে হয়েছে বলেও আমার মনে হয় না এ সবগুলো একটা ধারণা মাত্র মানুষের মধ্যে ভুল পরিচালনা বা ইয়ে করার একটা লক্ষণমাত্র একটা একটা কথা কী যে এমন হতে পারে যে মাছ ধরতে ধরতে কেউ খাড়া নিয়ে খাড়ার থেকে মাছ বের করে নিয়ে চলে যাচ্ছে এ রকম হয়েছে কোনো দিন এই সব কোনো একটা মানুষ আগেকার মানুষ একটা মানুষের প্রতি মানুষের একটা ভয় যে এখানে আমি মাছ ধরব এখানে যেন কেউ না আসে তার জন্য এই ভয়টা ঢোকানো হয়েছে বা পরিস্থিতি অনুযায়ী দেখা যায় যে আমি যেখান থেকে আমার আয় উপার্জন বা এ সব হচ্ছে সেই জায়গায় যেন অন্য কেউ না যেতে পারে তার একটা পরিস্থিতির জন্য এই জায়গা তৈরি করতে পারে বা বিভিন্ন রকম মানুষের ভুল কিছু মানুষের মধ্যে প্রয়োগ করে তাকে ভীত সন্ত্রস্ত করে রাখার জন্য হতে পারে এ সবের এ সব আমাদের ক্ষেত্রে হয় না মানুষের ভুল বোঝানোর চেষ্টা আমি এটাকে সমর্থন করি না কারণ এ রকম কিছু যদি হতো তা হলে মানুষের মানুষের এত ভয় থাকত যে কোনো জায়গায় এসে এক পর্যায়ে এসে দেখা যাবে যে ভূতে নিয়ে যাচ্ছে এ নিয়ে যাচ্ছে এ রকম কোনোদিন কিছু হয়ই না আমার মতে